গ্রীষ্মকালে আমাদের এখানে জল খুব কম পাওয়া যায় পুকুরগুলি জল শুকিয়ে যায় ফলে স্নানের জন্যে জলের পুকুরটা পাওয়া যায় না টিউবওয়েল থেকেও জলে উটতে চায় না যার ফলে মাঠের মাঝখানে চাষের জন্য যেই শ্যালোগুলো বসানো হয় সেই শ্যালো থেকে অনেকে জল নিয়ে আসে আবার আমাদের পঞ্চায়তের যিনি এমএলএ উনিও ড্রামে করে জল এনে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেন পরবর্তী সময়ে যাতে এই সমস্যার সম্মুখীন না হই তার জন্যে সকলকে এই বর্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে বলেছি এবং আমিও প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি আশেপাশে যখন কোনো অনুষ্ঠানে কেউ মাইক বাজায় তখন তাদেরকে বারণ করি যে বাচ্ছাদের পড়াশুনোর অসুবিধা হয় মাইকটা একটু কম বাজাবে নিদ্দিষ্ট সময়ের পর যেন মাইক বাজানো তারা বন্দ করে এছাড়াও বর্ষার জলও সংরক্ষণ করছি আমাদের পুকুরে বর্ষার জল কোনোভাবে নষ্ট হতে দিচ্ছি না জল যখন খারাপ হয়ে যায় নোংরা পড়ে তখন তাতে ফিটকিরি এবং চুন দিয়ে জলটা পরিসুদ্ধ করি যাতে আশেপাশের মানুষ এবং আমরা সেই জল খুব ভালোভাবে ব্যবহার করতে পারি গরু ছাগলও খেতে পারে স্নানও করতে পারে সব মানুষ জন